হ্যালো হ্যাঁ ওগুলো তো আপনার বিভিন্ন রেট থেকে শুরু তবে আপনি এসে দেখতে পারেন হ্যাঁ তবু একটা আপনাকে আনুমানিক একটা রেঞ্জ আমরা বলতে পারি এই আপনি ধরুন পনেরো কুড়ি থেকে খুব ভালো মোটামুটি ভালো মানে আপনি পেয়ে যাবেন এবারে আস্তে আস্তে সেটা অনেকটাই আছে হ্যাঁ ডবল গেজেরও আছে সিঙ্গল গেজ আছে দুরকমই পাবেন ছোটো আলমারি দরকার আপনার আচ্ছা সেটাও হ্যাঁ সেটা আছে খুব ভালো আলমারি হবে হ্যাঁ ছোটোগুলো আপনার ওরকম হয়ে যাবে ছোটোগুলো আপনি পেয়ে যাবেন আটের মধ্যে ই এম আই সিস্টেম হ্যাঁ এমউআই সিস্টেম আমাদের আছে তবে আপনাকে প্রথমে আপনাকে হাফ পেমেন্ট করতে হবে মানে অর্ধেকটা আপনাকে দিতে হবে বাকিটা আপনার আমরা ই এম আই দিই কারণ এখানে গ্রামের দিকে তো সেভাবেই ওটাকে ই এম আই করতে গেলে আমাদের ওইভাবে করতে হয় অসুবিধে নেই আপনি পেয়ে যাবেন ই এম আই পেয়ে যাবেন আর সব রকম আছে যদি বড়ও চান আপনি আলমারি বড়ও পেয়ে যেতে পারেন সব রকমের আছে খুব টেকসইও গোদরেজ আলমারিগুলো খুব ভালো হয় ওটা আপনি নটা থেকে নটা সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত সবসময় খোলা থাকে হুম হ্যাঁ হ্যাঁ বিকেলে খোলা আছে আপনি চলে আসুন অসুবিধা নেই হ্যাঁ হ্যাঁ ঠিক